আমি মনে করি রান্না একটি কৌশল এই কৌশলটি প্রতিটা মানুষের জেনে রাখা প্রয়োজন সে নারী হোক বা পুরুষ নারী পুরুষের চিন্তা করে রান্না করা হয় না কারণ এখনকার বড়ো বড়ো রেস্তোরাঁ বা হোটেলে এই পুরুষরাও অনেক জায়গায় শেফ হিসাবে যুক্ত হয়েছেন কারণ এরা শেফে শেফ হয়ে একটি পড়াশুনা করে তারা শেফ হয়েছেন এখানে মহিলারাও যোগদান করে থাকেন কিন্তু রান্নাঘরে মহিলাদের থাকাটা যেহেতু বেশি হয়ে থাকে তাই পুরুষরা সচরাচর যান না কিন্তু পুরুষেরাও সেই রান্না করে থাকেন